আমাদের জেলায় পুজোর স্থান একটা নয় দুটো নয় বরং কি অনেকগুলো রয়েছে তার মধ্যে সম্প্রদায় রয়েছে অনেকগুলি যেমন হিন্দু মুসলমান শিখ এবং খ্রিশ্চান এবং বিভিন্ন ধরনের তার মধ্যে হিন্দু জাতের মধ্যে রয়েছে উঁচু সম্প্রদায়ের জাতি এবং নিচু সম্প্রদায়ের জাতি কিন্তু যদি পুজোর কথা বলতে যাই তাহলে বাঙালিদের মধ্যে সবথেকে যেটা বড়ো উৎসব হচ্ছে সেটা হচ্ছে দুর্গা পুজো যেটি আমাদের আসানসোলের মধ্যে রামকৃষ্ণ মিশনে হয়ে থাকে যেখানে না কোনো উঁচু জাতি না কোনো নিচু জাতি বা অন্য কোনো কাস্ট কারুরই দেখা হয় না সেখানে যে কেউ যেতে পারে এবং যে কেউ মায়ের দর্শন করতে পারে এবং পুজোর পুরো ভালো উপভোগ করতে পারে এটি হচ্ছে এমন এক উৎসব যেখানে এক এক মানুষ সব মানুষই তাদের সাথে মেলামেশা করতে পারে এবং নিজের পরিবারের সাথে নিজের পরিজনদের সাথে ভালো করে দেখাশোনা করতে পারে এবং তাদের সাথে সময় কাটাতে পারে এটি হচ্ছে এমন এক পুজো যেটি অনেক অনেক মানুষের নিজেদের কাছ টেনে আনে পুজো বলতে বাঙালিদের অনেক পুজো রয়েছে যেমন কালী পুজো সরস্বতী পুজো লক্ষ্মী পুজো এবং বিভিন্ন বিভিন্ন পুজো কিন্তু দুর্গা পুজো হচ্ছে এমন এক পুজো যেখান থেকে এক এক মানুষ এক এক ধরনের এক এক জায়গা থেকে এক এক কান্ট্রি থেকে আসে এবং তাদের পরিবারের সাথে কিছুটা সময় কিছুদিন সময় কাটানো যায় এটি হচ্ছে এমন এক উৎসব যেখানে কোনো সম্প্রদায় মানামানির কোনো এখানে যায় না উপজাতি হয় বা নিচু জাতি হোক সবাই নিজেদের পরিবারের সাথে এই পুজোর উৎসব করে থাকে যদি বলি বাঙালিদের মধ্যে বাঙালিদের মধ্যে হচ্ছে বিভিন্ন পুজোর উৎসব আমাদের হচ্ছে বারো মাসে তেরো পার্বণ কিন্তু আমাদের বারো মাসে তেরো পার্বণ হলেও আমরা এত এতগুলো যে এখানে উৎসব পালন করি তার কোনো ঠিক ঠিকানা থাকে না তাই সবথেকে যেটা আমাদের প্রয়োজনীয় এবং সবথেকে যেটা বড়ো উৎসব হচ্ছে সেটা হচ্ছে দুর্গা পুজো দুর্গা পুজোর মতন কোনো উৎসবই আমাদের এখানে আর হয় না রামকৃষ্ণ মিশন শুধু নয় আমাদের আসানসোল সিটিতে অনেকগুলোই রয়েছে যেখানে আমরা এই উৎসব পালন করে থাকি এবং নেতাজি সুভাষচন্দ্র বা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে উৎসবটি হয় সেটাও আমরা পালন করে থাকি বাকি তো আমাদের সংস্কৃতি ঐতিহ্যের যে বড়ো বড়ো উৎসবগুলি পালন করা হয়েছে সেটার মধ্যে হচ্ছে আমাদের দুর্গা পুজো কারণ এই পুজোটি পুরো চলে একদম এক সপ্তাহর মতন বা অন্য কোথাও চলে চারদিনের মতন যেখানে হয়েছে সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী সপ্তমী থেকে শুরু করে আমাদের যদি গ্রামের কথা বলা হয় তাহলে সপ্তমীতে শুরু করা হয় আমাদের দোলা নিয়ে যাওয়া থেকে শুরু করে বা বাকি যে রীতি রেওয়াজ নিয়ে শুরু করা হয় সেটা হচ্ছে গ্রামের বাকি যদি আমরা রামকৃষ্ণ কথায় বলতে পারি তাহলে রামকৃষ্ণ মিশনে আমাদের এক একটা নিখুঁত সময় হিসেবে এক একটা নিখুঁত দিন দেখে সবকিছু ভালো করে পাঁজি দেখে এই পুজোটি করা হয় অনেক অনেক সন্ন্যাসী আসেন অনেক অনেক মিশনের বাকি পুরুষ আসেন মিশনের সবথেকে বেশি যে দিনটি ভিড় হয় সেটা হচ্ছে অষ্টমীর দিন অষ্টমীর দিন এত লোকজনের ভিড় যেখানে পা রাখার তো জায়গাই নেই বাকি ঠাকুর দর্শন যদি করতে হয় তো লাইন দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে যদি বলি আমাদের গ্রামের পুজো সপ্তমী অষ্টমী নবমী দশমী এগুলো তো কিছুই নয় বাকি আমাদের শুরু হচ্ছে ষষ্ঠী থেকে ষষ্ঠী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী মানে এতগুলো দিন এখানে আমরা মজা করতে পাই এবং নিজের পরিবারের সাথে সময় কাটাতে পাই খুবই মজা হয় এই দিনগুলিতে সপ্তমীর দিন থেকে শুরু করে পুরো দশমীর দিন তক্কো রাত্রি অব্দি খুবই আনন্দ কিন্তু দশমীর দিন রাত্রে যখন বিসর্জন হয় একটু খারাপ লাগে আবার পরের বছরের জন্য আমাদের অপেক্ষা করতে হয় নিজেদের পরিবারের সঙ্গে দেখা করতে এবং এই উৎসবটিকে নিজেদের মতন পালন করতে তাই অনেকই ভালো হয় এবং এটার থেকে দূর দূরান্ত থেকে অনেক অনেক লোক আসে এই পুজো দেখার জন্য যারা এই পুজো সম্বন্ধে কিছু জানে না তাদেরকে বলতে চাই তারা একবার এই পুজো একবার দেখে যান এবং এই পুজোর উপভোগ করে যান যদি ভালো না লাগে তাহলে আর কিছু বলার নেই কারণ বাঙালিদের মধ্যে এই একটা উৎসব হচ্ছে যেখানে সবাই খুবই আনন্দিত হয় এবং নিজেদের মন ভরে তারা আনন্দ করতে পায় এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে পায়